আমি মানে বাড়িতে কিছু টব আর প্রদীপ প্রদীপ মার্টির প্রদীপ যেগুলো হয় এইগুলো আমি একজনের থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলো তৈরি করার জন্য তৈরি কর তার থেকে বলে নিয়ে এসেছিলাম যে এগুলো আমি ও আমাকে বলছিল যে তুমি এটা করতে পারবে তো দেখে এসেছিলাম তাই আমি বললাম হ্যাঁ আমি এগুলো করতে পারব তো করে বলেছিল আমার এই সময়ের মধ্যে দিতে হবে তো আমি ঠিক আছে আমি দিয়ে দিতে পারব তো আমি সেই জিনিসগুলো বাড়িতে নিয়ে এসেছি এনে আমি বাড়িতে ওই মাটির যে টবগুলো তৈরি হয় ওই টব বানিয়েছি প্রদীপ বানিয়েছি বা ওই যে ইয়েগুলো হয় মাটির যে খুরি এই ইয়ে ওগুলো একটু বানিয়েছি বানিয়ে যখন আমি ইয়ে করছি রোদে দিয়েছি বানানোর পরে তো ওগুলো রোদে দিতে হয় শুকাতে হয় তো আমি ওগুলো রোদে দিয়েছি রোদে দেওয়ার রোদে দিতে গেছি তো দেখছি একটু রোদ আসলো তো তার পরে দেখছি মেঘ করে এসেছে তো জিনিসগুলো আমার আর শুকায়নি কিন্তু ওইদিকে আবার আমাকে বলেছিল যে আমার এই টাইমের মধ্যে দিতে হবে আমি তখন খুব মানে একটু চাপের মধ্যে ছিলাম যে আমি কী করে ওই জিনিসটা আমি তাড়াতাড়ি তাকে সময়মতো পৌঁছে দেবো কী করব তো রোদ আসছে না পরের দিন আবার নিয়ে আমি তখন দেখছি যে কী করা যায় ওই জিনিসটা তো আমাকে দিতে হবে তখন আমি জিনিসটাকে আবার মানে একটু পুড়িয়েছি পুড়িয়ে টুড়িয়ে আগুনের মধ্যে দিয়ে ওগুলো পুড়িয়ে নিয়ে আবার ওগুলো যেমন রং করতে হয় আঁকতে হয় যে টবটা টবের মধ্যে আবার আঁকা ডিজাইন করে নিয়ে আবার সেই জিনিসগুলো নিয়ে আবার যার জিনিস যেখানে আবার সেখানে পৌঁছে দিয়ে এসেছি